আমি যদি অন্য দেশে যাওয়ার সুযোগ পাই তাহলে আমি আমেরিকা যেতে পছন্দ করব কারণ সেখানে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে যা অন্যান্য কোনো দেশে উপস্থিত নেই এবং এই দেশটি সব দিক থেকে যথেষ্ট পরিমাণ উন্নত যা আমাদের সমস্ত পৃথিবী মান্যতা দিয়েছে এই দেশটি অত্যন্ত উন্নত সড়ক ব্যবস্থা অর্থনৈতিক থেকে অনেক উন্নত এখানে গেলে আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাব সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করতে পারব যা আমাদের মনকে আনন্দ প্রদান করে থাকবে এই সমস্ত জায়গাগুলি আমরা সাধারণত অন্যান্য দেশে কোথাও গেলে সেগুলি দেখতে পাব না এখানের যে শহরগুলি রয়েছে অত্যন্ত উন্নত এবং অত্যন্ত সৌন্দর্যপূর্ণময় এ সমস্ত জায়গাগুলি আমাদের মনকে আনন্দ প্রদান করে থাকবে সেই জন্য আমি যদি কখনও বাইরে ঘোরার সুযোগ পেয়ে থাকি তখন আমি ওই দেশটিতে যেতে পছন্দ করে থাকব